বাংলা ভাষার ইতিহাস বলতে শুরু করলে সেই চর্যাপদ থেকে শুরু করতে হয় সেই সময়ের সাথে সাথে একটি একটি করে বিকাশ লাভ করে গেছে এবং বিভিন্ন ভাষা ভাষার যে চারটে ভাগ রয়ে গেছে আমরা যেমন রাঢ়ি বরেন্দ্রী এই সমস্ত ভাগগুলো ধীরে ধীরে হতে হতে মানুষের যে সাধুভাষা থেকে চলতি ভাষার পরিবর্তন ধীরে ধীরে হয়ে গিয়ে মানুষ তার জীবনের চলার পথে সাধারণভাবে কঠিনটাকে সাধারণভাবে সরলভাবে বিষয়টিকে বোঝানোর চেষ্টার মাধ্যমে বাংলা ভাষাটির একটি একটি করে পরিবর্তনের রূপ আমরা দেখতে পাচ্ছি